পশ্চিমবঙ্গের প্রধান আর্ট স্কুল বা প্রতিষ্ঠানগুলি হল বিশ্বভারতী দেবাশিষ দেব রায়ের আর্টস স্কুল ফাইন আর্টস একাডেমি এই তিনটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের প্রধান আর্টস স্কুল যেগুলি বিভিন্ন শিল্প ফর্মের প্রশিক্ষণ বা শিক্ষা প্রদান করে থাকে আমাদেরকে এরা সরকারি ব্যক্তিগত সরকারি ব্যক্তিগত মধ্যে পড়ছে সরকারিগুলোতে আমরা সকলেই খুব কম চান্স পেয়ে থাকি কিন্তু ব্যক্তিগত বা প্রাইভেট যেটা সেটা আমরা সকলেই প্রায়ই করতে থাকি আমরা আমরা বাঙালি আমাদের রক্তে থাকে শিল্প বা আর্ট বা কোন কোন কিছু গান নাচের মধ্যে আগ্রহী আমরা খুবই আগ্রহী সকল কিছুতে সে জন্যেই আমরা সকলেই চাই যেটা আমরা ভালোবাসি আমাদের বেশিরভাগই সবাই আর্ট খুব ভালোবাসি সে জন্য আঁকাতে আমরা খুবই আগ্রহী সেই জন্য আমরা বিভিন্ন কলেজে আমরা যাই পারফর্ম করতে পারফর্মেন্স ফলে আমাদের অনেক সুবিধা হয়ে থাকে এবং এই সকল কলেজ ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলিতে আমাদের খুব সাহায্য হয়